পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ অর্থাৎ বাঙালিদের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বা অন্যান্য অঞ্চলের মানুষদের ব্যবসায়িক সংস্কৃতি আলাদাই হবে কারণ পশ্চিমবঙ্গের মানুষের পোশাক খাদ্য প্রণালী একটু ভিন্ন যেমন বাঙালিরা ঝাল ঝাল রান্না বেশি পছন্দ করে কিন্তু বাঙালি ছাড়া অন্য সম্প্রদায় অন্যান্য অঞ্চলের মানুষদের মধ্যে বেশি ভাজা খাবার বেশি মানে ঝাল প্রজাতির ঝোল ঝাল এসব তারা পছন্দ করেন তারা ড্রাই ফ্রুটস জাতীয় খাবার বেশি পছন্দ করে তাই বাঙালিদের ব্যবসায়ের সঙ্গে অন্য অঞ্চলের ব্যবসায়িক সংস্কৃতি মেলে না এদের খাদ্যের যে উপাদানগুলি ব্যবসায়ীরা সেগুলো বিক্রি করে ক্রয় বিক্রয় এবং অন্য অঞ্চলগুলির খাদ্যগুলি আলাদা হয় তাদেরও খাদ্য উপাদানগুলি অন্য অন্য রকমের বাঙালিদের পোশাকের ভিন্নতা যেমন বেশিরভাগ বাঙালি শাড়ি ধুতি পাঞ্জাবি সালোয়ার কামিজ এগুলি পরে থাকে কিন্তু অন্যান্য অঞ্চলের মানুষদের পোশাক ভিন্ন সেখানে ব্যবসাতে আলাদা দেখতে পাবো সুতরাং পশ্চিমবঙ্গের এই বাঙালিদের পোশাক খাদ্য চলাফেরা এবং অন্য অঞ্চলের মানুষের পোশাক খাদ্য থেকে অনেকটাই আলাদা তাই ব্যবসায়িক সংস্কৃতিতে ভারতের অন্যান্য অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক সংস্কৃতি আলাদাই হবে